সরকার থেকে কৃষকদের যে ঋণ দেন সেগুলি অনেক সময় কৃষকরা পরিশোধ করতে পারে না কারণ তাদের বৃষ্টিতে বা অনাবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে সুদ মেটাতে পারে না সেগুলি যদি অনেক সময় ছাড় দেওয়া হয় কৃষকরা উপকৃত হয়